আমার পছন্দে এবং ভালোভাবে বেড়ে ওঠা ফুল হলো গোলাপ ডালিয়া জবা এগুলি কারণ এগুলো দেখতে যতটা সুন্দর মানুষ পছন্দও করে খুব এদেরকে এবং এরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং এগুলির সাথে ভালোবাসার একটি নিবিড় বন্ধন জড়িয়ে আছে তাই আমার এই সমস্ত ফুলগুলিকে খুব ভালো লাগে এবং গাছপালা যদি বলতে হয় তাহলে আমি মনে করি আম গাছ এবং জাম গাছ এগুলো আমি সচরাচর আমার আশপাশে খুব দেখতে পাই এগুলো এগুলোও খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং খুব দ্রুততার সাথে তাদের ফল দিয়ে থাকে যে ফলগুলি অত্যন্ত সুস্বাদু হয় মানুষজন এই সমস্ত আম জাম এই ফলগুলো খেতেও ভালোবাসে খুব কম মানুষই হয়তো দেখা যাবে যারা এই সমস্ত আম বা জাম খেতে হয়তো পছন্দ করেন না